হ্যাঁ দাদা বলছিলাম এটা ফোন দোকান তো হ্যাঁ বলছি আমি আমার দাদাকে একটা ফোন গিফট করতে চাইছিলাম কীরকম কী গিফট করলে ভালো হবে একটু বলুন না আমি চাইছিলাম ওই দশ পনেরো হাজারের মধ্যে ওটার মধ্যে যেটা ভালো হবে সেরকম আর কি কোয়ালিফিকেশান ক্যামেরা খুব একটা ভালো না হলেও হবে মানে এমনি যেমন র্যাম ট্যামগুলো যেমন একটু বেশি হয় দাদা তো একটু কাজ করে কাজের জিনিসগুলো সেভ থাকা আর কি না ফোর জিবিটাই হবে টু জিবিতে হবে না ফোর জিবিরগুলোই বলুন একশো আঠাশ

হ্যাঁ হ্যাঁ হবে ওগুলোর কেরকম কী দাম আসবে বলুন ও আর আপনার ইএমআই কি ব্যবস্থা করা যাবে হ্যাঁ এটিএম আছে আমার ইএমআই হলে ওই সাতশো কি আটশোর মধ্যে রাখুন তাহলে সুবিধে হয় আমি ক্যাশ পেমেন্ট কিছুটা করবো শুনুন আমি ক্যাশ পেমেন্ট কিছুটা করবো বাকিটা ইএমআইয়ে দেব আমি ওই দশের মতন দশ হাজারের মতন আমি ক্যাশ পেমেন্ট করবো বাকি ওই যদি তিন বা চার হাজার যেটা বলছেন সেটা আমি ইএমআইয়ে করবো হ্যাঁ ওটা তো ওইরকম ভাবেই দেব আর বলছি ডেলিভারির ব্যবস্থা কেরকম আমি বলছি ডেলিভারির ব্যবস্থা কেরকম কী আছে না আমি যদি অনলাইনে ক্যাশটা করি আর ইএমআইটা আপনাদের দোকানে যেয়ে বলে দিলাম যে ইএমআইটা এভাবে করবো ইএমআই যেগুলো লাগবে সেগুলো আমি বলে দিলাম আপনার দোকানে যেয়ে কিন্তু ডেলিভারিটা ধরুন আমার ভাইফোঁটার পরের দিন লাগবে আচ্ছা আচ্ছা তার মানে সবরকম সুযোগ সুবিধা পাওয়া যাবে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে হুম ঠিক আছে